আমাদের এইখানে মকর সংক্রান্তিতে মেলা উদযাপিত হয় এই নিয়ে আমার মধ্যে শৈশবের অনেক স্মৃতিই রয়েছে যেমন ছোটোবেলায় যখন আমি ওই মকর সংক্রান্তির মেলায় যেতাম বাবার হাত ধরে মেলায় যেতাম এবং বাবার কাছে বায়না করতাম বিভিন্ন ধরনের খেলনা কিনে দেওয়ার জন্য তাছাড়া মেলার মধ্যে তখন প্রচুর মানুষের সমাগম হতো মানুষের প্রচুর ভিড় হতো ওই ভিড়ের মধ্যে মেলায় ঘোরা বাবার হাত ধরে সেই এক আলাদাই শান্তির জিনিস ছিলো এছাড়াও মেলা মনেই প্রচুর আলো প্রচুর মানুষ প্রচুর খাবার এছাড়াও মেলা মনেই নাগরদোলা আমার মনেই আছে ছোটোবেলাতেই আমি একবার নাগরদোলাতে চড়েছিলাম পথম বার যখন আমি নাগরদোলাতে চড়েছিলাম তো আমার কাছে মনে হয়েছিলো এটা যেন খুবই আনন্দের কিন্তু যখন আমি নাগরদোলার উপরে বসি এবং নাগরদোলা ঘুরতে আরাম্ভ করে তো আস্তে আস্তে আমার মধ্যে ভয় আসে এবং আমি ভয় পেতে থাকি এবং যখন আমি সেই উপরে উঠেছিলাম এবং উপর থেকে আমাদের মেলার আশেপাশের লাইট অপূর্ব সুন্দর দেখতে লাগছিলো কিন্তু আমি চোখ খুলতেই পারছিলাম না আমার চোখ ভয়ে বুজে এসেছিলো এবং অনেকক্ষাণ ঘোরার মো পর আমার মাথা ঘোরাচ্ছিলো এবং আমি বমিও করেছিলাম তো আমার কাছে ওই যে স্মৃতি ওই স্মৃতিটা আজও ভোলার নয় আমার এখনো আমার মনের মধ্যে ওই স্মৃতিটা রয়ে গিয়েছে তাছাড়াও মেলাতে যখন হতো তো মেলাতে কিন্তু আমাদের ওই মেলা প্রায় পনেরো দিন ধর ব্যাপী চলতো তো আমি প্রত্যেকদিনই আমার বাবার কাছে বায়না করতাম মেলায় নিয়ে যাওয়ার জন্য এবং অবশেষে বাবা বা রাজি হতো এবং আমাকে নিয়ে মেলায় যেতো মেলায় যাওয়ার পর আমি বিভিন্ন ধরনের খাবার খেতাম যেমন ফুচকা আলু কাবলি এছাড়া পাপড়ি চাট আরও বিভিন্ন ধরনের এবং খাবার খেতাম এবং যে সমস্ত মেলায় যে বিষ বিভিন্ন খেলনা আসতো সেই খেলনা কিনতাম তাছাড়াও মেলা মনেই অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো যাত্রাপালা হতো যেই যাত্রাপালা দেখার জন্য মা টিকিট কাটতে হতো তো আমি ওটার জন্য বাবার কাছে বায়না করতাম যাত্রাপালা দেখবো কিন্তু তখন অনেকটাই ছোটো ছিলাম তার জন্য বাবা আমাকে ওই যাত্রাপালা দেখতে দিতো না এখন বুঝতে পারি যে আমাকে কেন যেতে দিতো না কিন্তু ওই যে মেলা মেলার যে স্মৃতি স্মৃতিগুলো আজও আমার মনের মধ্যে রয়ে গিয়েছে হ্যাঁ আজও আমাদের এখানে মেলা হয় এখনো মেলাতে যাই কিন্তু ছোটোবেলায় যে মেলায় যাওয়ার যে আনন্দ সেই আনন্দ কিন্তু এখনের সাথে কোনো মানে তার কোনো তুলনাই চলে না বলে আমার মনে হয় ছোটোবেলায় মেলা যাওয়া একটা আলাদাই শান্তির ছিলো তো মেলার আরও অনেক ধরনের স্মৃতি আমার মধ্যে রয়েছে সেগুলো অতোটা ই না কিন্তু আমার মনে হয় মেলা আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস